পৃথিবীতে নানা ধরনের উন্নতি দেখা গিয়েছে পৃথিবীতে আগে মানুষ যখন এসেছিল তখন হচ্ছে একটা বনমানুষ ছিল সেই বনমানুষ থেকে এখন মানুষে পরিণত হয়েছে বনমানুষ বলতে আগে সে মানুষের মানুষের যে প্রকৃতি ছিল সেই প্রকৃতিটা হচ্ছে ছিল পশু পাখিদের মতন মানে তারা কাঁচা মাংস খেত কিন্তু এখন পৃথিবীর পরিবর্তনের কারণে সে মানুষ এখন মাংস এখন পাকিয়ে খায় কাঁচা মাংস খায় না তার পরে কিছু দিন পর মাংস পুড়িয়ে খেত সেই পোড়ানো মাংস থেকে এখন রান্না করে খাবার খায় যে কোনো খাবার শুধু মাংসর ক্ষেত্রে নয় সব কিছু খাবার এখন রান্না করে খায় সেই কারণে মানুষের মধ্যে অনেক রকম পরিবর্তন এসেছে শুধু এ করে এটাই পরিবর্তন যে তা নয় আগে মানুষ পায়ে হেঁটে সব জায়গায় যাতায়াত করত কিন্তু এখন তার পরে হলো সাইকেল সাইকেলের পরে এখন ওই এসেছে মোটর সাইকেল মোটর সাইকেল থেকে এখন মানে এই যে বা গাড়ি আবার হচ্ছে বাস ট্রাম ট্রেন এবারে এই সব করে যানবাহনের পরিমাণও বেড়েছে মানুষ যানবাহনে যোগাযোগ ব্যবস্থা অনেক রকম ভাবে উন্নতি হয়েছে তার পরে চিকিৎসা পদ্ধতি আ আগে মানুষ কী করত চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে মানুষ এ যে গাছগাছালি থেকে ওষুধ তৈরি করে খেত ওষুধ বলতে কী গাছের ধরো কোনো পাতা এরকম শেকড়ে রস করে সেটা করে খেত ধরো কৃমি হয়েছে কৃমি হলে আনারস গাছের পাতা থেঁতো করে তার থেকে রস বের করে খেত মানুষের জ্বর হলে জ্বর হলে হচ্ছে তু শিউলি গাছের পাতা থেঁতো করে তার রস খেত মধু দিয়ে এভাবে খেত মানুষ এই যে ঠান্ডা লাগলে হচ্ছে তুলসী পাতা মধু দিয়ে খেত রস করে এভাবে মানে মানুষ চিকিৎসা ব্যবস্থা করত কিন্তু এখন সেইটা বাদ দিয়ে এখন মানুষ সেই গাছগাছালি থেকেই ওষুধ তৈরি করে সেই ঔষধটা খাচ্ছে মানুষ ঠিক আছে আবার সেসব দিক থেকে আবার মনের দিক থেকে অনেক রকম পরিবর্তন হয়েছে মানসিক দিক থেকে মানুষের আগে কীরকম গাছের ছাল পরত তার পরে এমনি একটা সুতোর যা হোক জামা পরত এখন হচ্ছে কী করে মানুষ একটা জামা পরছে জামার সাথে আবার প্যান্ট পরছে প্যান্টের সাথে আবার কিছু পরছে মানে এইভাবে মানে শুধু যে জামা প্যান্ট পরছে তা কিন্তু নয় আবার অনেক ধরনের পোশাক বেরিয়েছে মেয়েদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে আলাদা আলাদা রকমের তার পরে শীতের পোশাক অনেক রকমের বেরিয়েছে মানুষ তখন কম্বলের মধ্যে জড়িয়ে থেকেই রয়ে যেত এখন শীতের জন্য অনেক রকম ধরনের পোশাক বেরিয়েছে সেসব পোশাক পরছে শুধুমাত্র পোশাক কী মানুষের মুখের পরিবর্তন তার পরে মানুষ এই যে ক্রিম মাখা এই সব মানে অনেক রকমের পরিবর্তন দেখা দিচ্ছে খাওয়া দাওয়ায় পরিবর্তন মানুষ শিক্ষা শিখছে আগে পড়াশুনার কোনো ব্যাপার ছিল না যে যে পুঁথিগত বিদ্যা ছিল শুধু মানে পাঠশালায় যেয়ে যে শিক্ষা সেই শিক্ষা হতো এখন প্রত্যেকটা মানুষ শিক্ষায় শিক্ষিত হচ্ছে সে কী গরিব কী বড়লোক সবাই সবাই পড়াশুনা করছে আর সেই থেকে পড়াশুনার জন্য তাই সেইভাবে পৃথিবী আস্তে আস্তে উন্নতি হচ্ছে আর এই সব যুক্তি ব্যবস্থা এই সব উন্নতি হলে আরও পরবর্তীতে আরও উন্নত হবে এখন মানুষ কিছু কাজকর্ম করছে কিন্তু কিছু দিন পরে দেখা যাবে যে মানুষ কিছু কাজ করছে না কিন্তু সব যন্ত্রপাতি দিয়ে সব কিছু কাজ হচ্ছে এইভাবেই পৃথিবীর উন্নতি হচ্ছে আরও উন্নতি হবে এইভাবেই চলছে